পশুপালনের পাশাপাশি পার্শ্ব ব্যবসা বলতে আমরা পশুপালনও করে থাকি আবার পশুপালনের পাশাপাশি ধান চাষ করে থাকি মাছ চাষ করি কেউ কেউ আবার সবজির ব্যবসা করে আবার কেউ কেউ আবার জামা কাপড়ের দোকান জুতোর দাকা দোকান মানে নানান রকম ব্যবসা আছে আর পশু পণ্য বলতে যেগুলি বিক্রি হয় সেগুলো হলো মাংস মাছ ডিম তো বিক্রি হয় পশমও বিক্রি হয় এছাড়াও একটা পণ্য আছে পশুদের চামড়া পশুদের চামড়া দিয়ে বাঙালিদের যে সমস্ত নানান ধরনের পূজা হয় সেই পূজায় যে ঢাক বাজানো হয় সেই ঢাক দিয়ে কিন্তু সেই পশুদের চামড়া দিয়ে এই ঢাক বানানো হয় এছাড়াও পশুদের চামড়া দিয়ে আমরা যে চামড়ার জুতো পরি সেই জুতো কিন্তু পশুদের চামড়া দিয়ে বানানো হয় এছাড়াও গ্রাম অঞ্চলের মানুষরা যেমন গরুর গোবর সেই গোবরকে ঘটে তৈরি করে রোদে শুকনো করে জ্বালানি হিসেবে ব্যবহার করে যাদের এই গরু পশুটি নেই তারা কিন্তু জ্বালানির জন্য অন্যদের কাছ থেকে এই গরুর থেকে যে ঘুঁচে তৈরি হয় সেই ঘুঁটে কিনে তারা জ্বালানি হিসেবে ব্যবহার করে